হ্যাঁ বল বল এই বেঁচে আছি বল আমাদের এদিকটায় তেমন তো হয় না টুকিটাকি হয় সবেথেকে বেশি হয় জয়পুর সাইডে বা ঝালদার সাইডে এই সাইডটা একটু বেশি হয় হ্যাঁ হ্যাঁ এটা তো আমি ছিলাম যে তোকে এটা বলবো বলে এটা ফিল্ডের উপর করমের উপর যদি একটা পাবলিকেশন করা যায় তাহলে ভালো হয় হ্যাঁ তো বলাপুর সাইডটাতে অনেকটা করম ভালো হয় তো আমার মনে হয় যে চল থাকবো দু তিনদিন মানে মানে নিজে দেখবো নিজের চোখে দেখে নিয়ে অ্যানালাইসিস করতে পারবো যে এটা এটার ভালো এটা কী করছে এটা কি করছে এটা কী বা কী কাজগুলো করছে কতগুলো নিয়মকানুন আছে এগুলা আমাদের জানা দরকার আছে তাহলে আমাদের আর্টিকেলটা মোটামুটি ভালো লেখা যাবে হ্যাঁ ওটা তো সব জানতেই হবে কারণ এগুলো তো ওদের ইয়ে আছে অনেক কিছু ব্যাপার আছে ওদের ওইসবগুলো নিয়ে না না শোন আমি আগে লাইব্রেরি আছে পুরুলিয়া ডিসট্রিক্ট লাইব্রেরি ওইখানে যাই কিছু বই দেখি ঠিক আছে ওই বইগুলো দেখার পর একটা মোটামুটি তো অভিজ্ঞতা হবে তুই শিডিউলটা বানাবার যেটা অভিজ্ঞতা সেটা তো হয়ে যাবে তারপর আমার পরিচিত একটা দিদি আছে তার বাবা হচ্ছে সুনীল মাহাতো পুরুলিয়ার কবি যেটা চুড়ো কবি বা করম নিয়ে অনেক কিছু লিখে রেখেছে তার কাছ থেকে কিছু আমরা সংগ্রহ করি তথ্য আমি আগে যাই ওইখানে গিয়ে কথা বলি তারপরে সুনীলবাবুর সঙ্গে কথা বলে আমরা একটা হাতে কলমে কিছু করতে পারবো বলে বলে লিখে নেবো একটা মোটামুটি একটা শিডিউল বানাবো তারপরে তোর সাথে যেটা বসে আলোচনা করে নিয়ে তারপর কিছু ঠিক করবো যে আমরা কবে করমটা শুরু হচ্ছে সেই ডেটটা জেনে নিয়ে দু একদিন গিয়ে সেখানে একটা বাড়ি ঠিক করে থেকে ওই কাজগুলো করতে হবে তাহলে মনে হচ্ছে ভালো হবে না আমার দিকটাতে ঠিক অতটা নেই কিন্তু মেয়েরা বেশির ভাগই করে ওই ছোটো ছোটো ডালা টাইপের গম বীজ ধান বীজ বা এই কুত্থি বীজ এই বিড়ি বীজ এইগুলো সব পুঁতে পুঁতে ওই ছোটো ছোটো বীজ বার করে তারপরে ওই পাশে রেখে নিয়ে গানটান করে এইগুলো দেখেছি এর থেকে অতটা প্রচলিত নয় না তেমন কিছু জানা নেই কিন্তু অবিবাহিত মেয়েরাও করে আর বিবাহিত মেয়েরাও করে এটা কোনো মানে একটা কোনো যে নির্দিষ্ট কারুর উপরে এটা কিছু নেই সবাই করতে পারে ঠিক আছে কিন্তু আমি এইসবগুলো জানি না যে ভাই নিয়ে করে বা কিছু এইগুলো এই অনেকটা জানতে পারবো অনেক কিছু যাই নিয়ে খুব মানে দেখতে পাবো নিজের চোখে শুনতে পাবো দেখতে পাবো তাহলে আরও ভালো এক্সপিরিয়েন্সটা বেশি হবে হ্যাঁ হ্যাঁ আমি দেখে নিচ্ছি তারপরে কিছু বই তখন এমনি বইয়ের দোকান থেকেও কিনে পড়ে নিয়ে তারপরে দেখবো ঠিক আছে